লকডাউন যখন পড়েছিল লকডাউনের সময় বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম তো ডাক্তারবাবুরা বলেছিল যে একটু শরীর সচেতন এর দিকে ভাবতে কেননা আমরা সব সময় মেয়েরা সংসারের কাজের দিকে থাকি শরীর দিকে ভাবাই হয় না আর ডাক্তার বারবার করে বলত যে একটু ভালো মন্দ কিছু খাও প্রোটিন জাতীয় ফ্যাট জাতীয় কোনো কিছু খাও তো কী আর করার লকডাউনের সময় বাইরে তো বেরনোই যায় না বাড়িতে শাক সবজির চাষ আছে তো লাল শাক সবুজ সবুজ জাতীয় কিছু শাক যেমন কলমি শাক পালং শাক এগুলোই খেতাম তো কখনও লাল শাক ভাজা করতাম কখনও কলমি শাক আলু দিয়ে মাছ দিয়ে একটু ঝোল করতাম কখনও শাক ভাজা কখনও ডিম সিদ্ধ কখনও মাংসের ঝোল আবার নতুন একটা রান্না শিখেছিলাম যেমন বিরিয়ানি বিরিয়ানিটা এর আগে কক্ষনো করিনি প্রথমবার তো করেছিলাম বেশ ভালোই লেগেছিল তারপরে আবার একটা নতুন রান্না শিখেছিলাম যেমন পটল ভাপা খেতে খুবই মজা আপনারা একবার করে খেয়ে দেখবেন পটল ভাপাটা খুব ভালো লাগে খেতে আবার মাঝে মধ্যে আবার অনেক কিছু রান্না করার চেষ্টা করি কখনও সেটা খেতে খুব সুন্দরও হয় কখনও তো আবার সেটা গালে লেগে থাকে মনে হয় বারবার রান্না করি বারবার খাই লাস্ট সেদিন একটা রান্না করেছিলাম সেটা হল তোমার মাছ আলু দিয়ে একটা পাতলা ঝোল তার আগে কখনও আমি আলু দিয়ে মাছের ঝোল খাইনি খুব ভালো লেগেছিল বাড়ির সবাই চেটেপুটে খেয়েছিল